আমার একটি ছোটো বাগান আছে সেই ছোটো বাগানটিতে নানা ধরনের ফুলের গাছ হয় আর তার সাথে সাথে নানা ধরনের টুকিটাকি সবজিও হয় সেটা দেখে আমার বাড়ির পাশের এক বৌদি বলেন যে তোমার বাগানটা খুব সুন্দর হয়েছে তোমার মতনই আমিও একটা বাগান বানাব আমি বললাম ঠিক আছে বানিয়ে নাও এরপর তিনি আমাকে বললেন যে তুমি আমাকে একটু তোমার মতো করে শিখিয়ে নিও তো কীভাবে তুমি গাছ লাগাও কীভাবে সার দাও আমাকে একটু বলো তাহলে আমি আমার গাছগুলোও তোমার মতোই সুন্দর করতে পারব আমি তখন তাদেরকে বললাম যে আপনি আগে মাটিটা তৈরি করে নিন মাটিটা তৈরি করার জন্য খুব ভালোভাবে মাটিটাকে কুপিয়ে নিন তারপর মাটিতে গোবর সার মিশিয়ে দিন আর জল ছড়িয়ে দিন এতে মাটিটা তৈরি হয়ে যাবে মাটিটা তৈরি হওয়ার পর আপনি বাজার থেকে চারাগাছ কিনে এনে ওই মাটিটাতে ভালোভাবে বসিয়ে দিন দিয়ে তারপর গাছের গোড়ায় একটু জল দিয়ে দিন দেখুন দুচার দিন পর গাছ সুন্দরভাবে বড় হবে নিজের রূপ নিয়ে নেবে আমি এইভাবেই গাছ লাগিয়েছি আর আপনিও এইভাবে লাগান দেখুন খুব সুন্দর হবে এবং খুব সুন্দর ফুলও ধরবে